আমি প্রতি বছর শীতকালে পিকনিক করতে যাই পিকনিকের কথা উঠলে আমার পার্কের কথা আগেই মনে পড়ে কেন পার্কে গেলে আমার বাচ্চারা খুব আনন্দ করতে পায় আমি পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে পিকনিক করতে যাই সেখানে অনেক বাচ্চা জড়ো হয় পার্কে গেলে প্রথমত বাচ্চারা খুব আনন্দ পায় জলের মধ্যে অনেক নাগরদোলনা আছে বাচ্চারা দোল খায় অনেক সরসরি আছে গাছের ফাঁকে ফাঁকে বাচ্চারা ঘুরে কত রকমের পাখি দেখতে পায় বাচ্চারা খুব আনন্দিত হয় পার্ক আমার খুব ভালো লাগে আমি প্রতি বছরই পার্কে বেড়াতে যাই তাছাড়া পার্কে গেলে আমি রকম রকম ফটো তুলতে পারি আমি ফটো তুলতে খুব ভালোবাসি বিভিন্ন রকমের গাছের কাছে দাঁড়িয়ে বিভিন্ন রকমের জলের ফোয়ারা আমার খুব ভালো লাগে পার্কের এই সিনগুলা পরে দেখলে যখন ফটো দেখি আমার মনটা আনন্দে ভরে উঠে তাই যখনই আমার কোথাও যেতে মন চায় পার্কে যাই আর পিকনিকের কথা উঠলে আমি পার্কেই পিকনিক করতে যাই